আমাদের এখানে বৃত্তিমূলক শিক্ষা অনেক রকমেরই হয় যেমন আইটিআই আইআইটি এছাড়াও ভোকেশনাল বলে একটা সাব্জেক্টের উপরে ক্লাস হয় সেগুলোতেও বৃত্তিমূলক শিক্ষাই শেখানো হয় কিন্তু এছাড়া যেখানে দিয়েছে পাইপলাইনের কাজ হাঁস মুরগি শেখানো এইগুলোর চাষ শেখানো শেখানোর মতো করে হয় না বা শেখাতে হয় না এগুলো নিজেরাই করতে পারা যায় কিন্তু পাইপলাইনের কাজ বা পশুপালনের কাজ এগুলো এক একটা বিষয় থাকে বা সেগুলো শিক্ষার দরকার সেই শিক্ষাগুলোর অব্যবস্থা অবশ্যই আছে সেটা আমাদের দের রাজ্যেই হোক বা আমাদের জেলাতেই হোক বিভিন্ন জায়গায় এরকম বৃত্তিমূলক শিক্ষা আছে যেখানে এগুলো শেখানো যায় কিন্তু জুতো সেলাই বা হাঁস মুরগি চাষ এগুলো কোথাও শেখাতে হয় না তবে চারিদিকে মুরগি চাষ হয়ে থাকে মুরগি চাষগুলো যেমন ব্রয়লার মুরগি এখন সব জায়গাতেই চাষ করা হয় এছাড়া যেই চাষগুলো হয় যে পশুপালন বা সেলাই করা যেইগুলোতে দিয়েছে সেইগুলো সেলাই করাটা এখন টেলারিংয়ের কোর্স চারিদিকে শুরু হয়ে গেছে তো সেলাই করাটা সবাই সমস্ত রকমের মানুষই শিখতে পারে এখন বাড়িতে বসে তারা আলাদাভাবে সেগুলো রোজগারও করতে পারে আর পশুপালন পশুপালন নিয়ে কোন পশুটার কতটা বৃদ্ধি হবে না হবে সেই নিয়ে একটা বৃত্তিমূলক শিক্ষা থেকেই থাকে তো আমার মনে হয় বৃত্তিমূলক শিক্ষার মধ্যে থাকা উচিত কিন্তু আবার কোনও জায়গায় মনে হয় যে হ্যাঁ না থাকাটাও উচিত কারণ হাঁস মুরগির চাষটা এখনকার দিনে অতটাও প্রয়োজনীয় নয় যতটা আগেকার দিনে প্রয়োজনীয় ছিল তো এখনকার দিনে পশুপালন বা পাইপলাইনের কাজ এইগুলো বেশ অনেকটা জরুরি হয়ে দাঁড়িয়েছে অনেক মানুষ বা অনেক ব্যক্তি অনেক ছাত্রছাত্রীরা এগুলো শিখতে চাইছে তাদের আকর্ষণ করছে এইগুলো এই বৃত্তিমূলক শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা রূপে যদি কোনও সেরকম ভালো কিছু থাকে তাহলে অবশ্যই বৃত্তিমূলক শিক্ষাগুলোর মধ্যে এই সাব্জেক্টগুলো রাখা দরকার তবে শেখানোর সাথে সাথে এই জিনিসগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ বা পরীক্ষণ করাটাও দরকার বলে আমি মনে করি